হুম হ্যালো আপনাদের এই আপনাদের এই সব জিনিস কি হাতেই তৈরি করেন বলছি এই এই সব এই যে সব জিনিস আপনারা হাতে তৈরি করেন এই জিনিসগুলো আমরা যদি আপনার কাছে থেকে নিই তা নি নিলে এগুলো হচ্ছে আমরা নিয়ে অন্য কোথাও যদি বিক্রি করি ধরেন আমাদের তো শহরে বাড়ি আমরা আপনার কাছ থেকে নিয়ে যদি ওখানে নিয়ে বিক্রি করি আপনি কি দিতে পারবেন কী কী জিনিস তৈরি করেন একটু যদি বলেন এই সব নিয়ে এইগুলো কীরকম মানে ধরেন দাম আসবে যে আমরা নিয়ে সেগুলো বিক্রি করতে পারি আপনি ক আচ্ছা আর আপনি কীরকম দিতে পারবেন মালটা কতোটা সাপ্লাই দিতে পারবেন টাকা পয়সা কি আপনাদের কি আগাম দিতে হবে না আমরা যদি পরে যদি মনে করি যে না আমরা নেবো না তাহলে কি আপনি টাকা রিটার্ন করবেন আচ্ছা ঠিক আছে তাহলে যদি আমি এটা নিয়ে মনে করি যে হ্যাঁ আমি এটা করবো তাহলে আপনাকে কন্টাক্ট করবো ঠিক আছে রাখছি